হ্যাঁ আমি মনে করি যে অন্যান্য গ্রহে বাহ্যিক জীবন আছে বাহ্যিক জীবন আছে যেমন এলিয়েন আমি ছোটোবেলা থেকে শুনে শুন শুনে এসেছি দেখিনি চোখে যে এলিয়েন এলিয়েন হলো এলিয়েনরা এলিয়েনরা নাকি কী কী একটা করে আসত নাকি পৃথিবী ওরা প্র প্রশিক্ষণ করে গিয়েছে কিন্তু পৃথিবী ওরা প্রশিক্ষণ করে কিন্তু আমরা আমরা সত্যি আমি তো এগো এখনকারের এখনকারের যুগে কেউ বিশ্বাস করবে না যে ওরা প্রশিক্ষণ করেছে কিন্তু ওটা বিশ্বাস করারই মতো কারণ বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকরা ওটাই এখনকার ভেবে নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এলিয়েন এলিয়েনরা নাকি বিশাল একটা জিনিস মানে ওরা কী একটা কিছু করে একটা আসত আসার পরে আরও অনেক অ অ আরও আরও অনেক গ্রহ আছে সেখানে আমরা সেখানে আমরা যেতে পারি না যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু এদিন করে তো আমরা চাঁদে চাঁদে গেলো ঠিক আছে চাঁদে যাওয়ার পরে চাঁদের অনেক অনেক কিছু সম্পর্ক তথ্য নিয়ে তথ্য নিয়ে ফিরে এল পৃথিবীতে তো চেষ্টা করব আরও এরকম চাঁদের মতো আরও নানান গ্রহে আমরা যাওয়ার জন্য এবং গিয়ে ওখানের তথ্য ওখানের সব কিছু নিয়ে আমরা আসার জন্য আপ্রাণ চেষ্টা করব